আমার প্রিয় সিনেমা হলো বাংলা এবং নতুন সিনেমার থেকে আধুনিক যে সিনেমা সেগুলোই আমি দেখতে বেশি পছন্দ করি তো আমার প্রিয় সিনেমা সাত পাকে বাঁধা যেহেতু আমার প্রিয় নায়ক জিৎ তো তাই আমার সাত পাকে বাঁধা এই সিনেমাটি বেশি ভালো লাগে এবং সিনেমাটি আমি অনেকবারই দেখেছি